যেমন দুু নৌকায় অনেকে বলে যে দুুনো অনেকে বলে যে মানে কোনটা করবো কোনটা না করবো কোনো স্থির মানে হতে পারে না এই যে দুুনো কয়ে পা দিয়ে থাকে যেমন আবার দুমুখো সাপ হুম আবার সেয়ানে সেয়ানে সেয়ানে সেয়ানে কোলাকুলি হয়ে যায় হ্যাঁ আবার মানুষ মানে কোন দিকে যাবো কোন দিকে যাবো কী করবো না করবো যেমন জলের কুমির ডাঙ্গায় বাঘ আবার যারা আলসে মানুষ তারা মানে আঠারো মাসে মানে বছর গণে হ্যাঁ আবার দেখা যায় যে এই যে ঘর শত্রু বিভীষণ হ্যাঁ আবার দেখা য যে নাচতে না জানলে উঠোন ব বলে উঠোন বাঁকা এই এই এইটা হলো